পুরুলিয়া জেলার জলবায়ু শুষ্ক চরমভাবাপন্ন এখানে বেশিরভাগ সময়ই গ্রীষ্মকালীন আবহাওয়ার প্রভাব চলে এখানকার তাপমাত্রা গ্রীষ্মকালীন গড় বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেমন তাপমাত্রাও প্রচণ্ড বেড়ে যায় সেরকম শীতকালে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড নেমে যায় এখানে বৃষ্টিপাত বলতে বর্ষাকালেই প্রধানত বৃষ্টিপাত লক্ষ্য করা যায় শীতকালে মাঝে মধ্যে একটু আধটু বৃষ্টিপাত হয়ে থাকে এখানকার প্রধান ঋতু বলতে গেলে তিনটি ঋতুকে প্রধানত লক্ষ্য করা যায় একটি গ্রীষ্ম একটি শীত এবং একটি বসন্ত এই তিনটি ঋতুই না ভুল বললাম বর্ষা ঋতুও রয়েছে এখানে চারটি ঋতুকে প্রধানত আমরা লক্ষ্য করে থাকি আমাদের এই পুরুলিয়া জেলার যে আবহাওয়া সেই আবহাওয়াটা প্রচণ্ড রুক্ষ একটা গ্রীষ্ম আবহাওয়া এখানে গ্রীষ্মকালে চারিদিক শুষ্ক হয়ে যায় প্রত্যেকটি মানুষের শরীর খুব ক্লান্ত দেখতে লাগে রোদের তাপমাত্রা যেহেতু এত পরিমাণে বেড়ে যায় তাই প্রত্যেকটি মানুষের রুক্ষজাত একটি সমস্যা রয়েই থাকে বন্যা এখানে হয় না বললেই চলে প্রচণ্ড খরাপ্রবণ শুষ্ক মাটির মধ্যে ফাটল সৃষ্টি হতে থাকে গ্রীষ্মকালে এবং শীতকালে যে প্রচুর পরিমাণে শীত অসম্ভব ঠান্ডা প্রায় তিন চার ডিগ্রিতে টেম্পারেচার বা তাপমাত্রা কিন্তু শীতকালে নেমে যায় তাই পুরুলিয়া জেলার আবহাওয়ার কথা বলতে গেলে গ্রীষ্মকালে যেমন গরম শীতকালে ঠিক তেমনই ঠান্ডা আবহাওয়া